পশুপালনের পাশাপাশি পার্শ্ব ব্যবসা হিসেবে পশুদের খাবার এবং বিভিন্ন রকম ঔষধি আমরা ব্যবসার ক্ষেত্রে করতে পারি এর ফলে আমি বাদে অপর যারা পশুপালন শুরু করেছে তাদের অন্য জায়গায় না গিয়ে এখান থেকেই পশুদের ঔষধি এবং বিভিন্ন খাবার দ্রব্য তারা পেয়ে যাবে মাংস ডিম দুধ পশম ছাড়া অতিরিক্ত পণ্য হিসেবে পশুরা তাদের বাচ্চা দেয় এবং সেই বাচ্চা ব্যবসা করে সেখান থেকেও কিছু মুনাফা লাভ করা হয়ে থাকে যার ফলে সক মাংস ডিম দুধ পশম ছাড়াও এইভাবে আমরা টাকা উপার্জন করে থাকি